পাঁচ চার দুই হাজার দুই পাঁচ ছয় ঊনিশশো পঁচানব্বই কুড়ি নয় দুই হাজার এক চব্বিশ তিন দুই হাজার তেইশ তেরো নয় দুই হাজার ছয়